হ্যালো হ্যাঁ পবিত্র কী করছিস ও বলছি এই শনি রবিবার কি ফ্রি আছিস চ তাহলে বকখালি থেকে ঘুরে আসি অনেক দিন তো কাজবাজের মধ্যে কোথাও যাওয়া হচ্ছে না হুম কাজবাজের মধ্যে একটু মাইন্ডটাও ফ্রেশ হয় তাই আমিও আমি ভাবলাম আর কি বকখালিটা কাছে কিনারের মধ্যে আছে তা এই শনি রবিবার কি ফ্রী আছিস তাহলে হ্যাঁ আমি তুই আর ঋষভ গ্রুপ ওদেরকে নিয়ে নেব আর তিন চার জনকে নিয়ে নেব হ্যাঁ আমাদের যারা হ্যাঁ এখানে না না বাইকে বাইকে করে গেলে অনেকটা জার্নি হয়ে যাবে এখান থেকে নর্মাল যেরকম ট্রেনে হয় ট্রেনে করেই যাব তারপর ওখান থেকে টোটো ধরে বেশিক্ষণের রাস্তা নয় বুঝতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ এটা ভালো দেখে একটা হোটেল নিয়ে নেব বুঝেছিস হোটেল নিয়ে দু দিনের জন্য হ্যাঁ শনি রবিবার দু দিনের জন্য ওই ধর শনিবার সকালবেলা ভোর ভোর করে বেরোলাম বুঝেছিস সাড়ে ছটা সাতটার দিকে বেরোলাম ওই দিনটা পুরোটা স্টে করলাম নাইটটা তারপরের দিনটা পুরোটা স্টে করে সোমবার সকাল সকাল আবার ফিরে আসবো তুই তাহলে হ্যাঁ বাড়িতে তুই জানিয়ে রাখ আমিও বাড়িতে জানিয়ে রাখছি আর ওদেরকেও তাহলে বলে দিচ্ছি বুঝেছিস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওখানে তো সেই তো দু দিন থাকবোই হ্যাঁ তা হোটেল ফোটেল কিন্তু আগে থেকে সব কিছু করে রাখতে হবে কারণ ওখানে গিয়ে ওইভাবে যদি না পাই বেকার বুঝেছিস তো হুম হুম হুম হুম হ্যাঁ ওখানে গিয়ে তো মজা হবেই হুম হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দাঁড়া আর সবাইকে তাহলে জানিয়ে দিস ঠিক আছে হুম দু দিন থাকবো বকখালিতে ঠিক আছে ওদের সবাইকে বলে হ্যাঁ ওদের সবাইকে বলে জানিয়ে রাখ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে